ভারতবর্ষ কৃষিপ্রধান দেশ এবং এখানকার প্রধান জীবিকা কৃষিকাজ প্রায় প্রত্যেকটা বাড়ির বাবা ভাই এরা কৃষিকাজ করেই জীবন যাপন করে এবং এই কৃষিকাজ বেশিরভাগ গ্রামে দেখা যায় শহরেও দেখা যায় কিন্তু সেটা অনেকটা সীমিত গ্রামের আবহাওয়া গ্রামের কি সমস্ত কিছু খুব সুন্দর এবং স্নিগ্ধ তাই গ্রামে গেলেই আলাদাই ভাবে মনটা যেন ভরে যায় এবং গ্রামের খাবার দাবার ফসল ফল আনাজপাতি সমস্ত কিছুই অত্যন্ত খুব ভালো এবং খুব উচ্চ পরিমাণের একটা জিনিস কিন্তু শহর অঞ্চলে সেই জিনিসটা অনেকটাই সেটা নিম্ন পরিমাণের এবং গ্রামে যেমন সব কিছু টাটকা পাওয়া যায় শহরে অঞ্চলে অনেকটা সেই জিনিসটার ঘাটতি দেখা যাচ্ছে তার কারণ শহর অঞ্চলের মানুষদের কৃষি প্রবণতা সেরকম নেই এবং এখন শহর অঞ্চলে বড় বড় সব যে সমস্ত জায়গায় কৃষিকাজ হয় সেই সমস্ত জায়গাতে বড় বড় বিল্ডিং বড় বড় ঘরবাড়ি এইসব যেহেতু তৈরি করা হচ্ছে তো তার জন্য সেখানে কৃষিকাজটা প্রায় নেই বললেই চলে এবং শহর অঞ্চলের মানুষেরা বেশিরভাগ সময়ই তাঁরা তাঁদের চাকরির জন্য বা যে কোনোর জন্য সরকারি কোনো চাকরি বা কোম্পানির কাজ এই জিনিসগুলো অনেক বেশি বৃদ্ধি পেতে দেখা গিয়েছে তাই হচ্ছে শহর অঞ্চলের মানুষরা যেহেতু এই কৃষিকাজ সেরকমভাবে করছে না এবং এর ফলে বাজারে যে সমস্ত জিনিসপত্র দেখা যাচ্ছে সে সমস্ত জিনিসপত্র প্রায়ই রং করা খাবার বা প্রচুর কীটনাশক জাতীয় জিনিস বাজারে উঠছে এবং সেহেতু সেই জিনিস খেয়ে মানুষের প্রচুর শরীর খারাপ এগুলো দেখা যাচ্ছে এরপর আসি শিল্পের কথায় শিল্প শহরে অঞ্চলে বেশি এবং গ্রামের দিকে অবশ্যই সেই জিনিসটা কম শিল্পের ফলে হচ্ছে কলকারখানা প্রচুর বড় বড় কলকারখানা তেলখনি এইসব দেখা যাচ্ছে তা এর ফলে শহরে অঞ্চলের মানুষদের এখানে কৃষির যেহেতু কৃষিকাজের থেকে শিল্পের পরিমাণ বেশি তার জন্য এখানে শহর অঞ্চলের মানুষদের তোমার শরীর খারাপ বা হাঁপানি রোগ স্বাসকষ্ট এই জিনিসগুলোও বেশি সরকারি চাকরি আসি সরকারি চাকরির কথায় সরকারি চাকরি এখন কি সত্যি হয় সরকারি চাকরি খুব সীমিত দেখা যাচ্ছে এবং আমি নিজে এখন আমি সেকন্ড ইয়ারে পড়ছি হিস্ট্রিতে অনার্স করছি এবং বিভিন্ন চাকরির জন্য অ্যাপ্লাই করছি কিন্তু কিছু তো হচ্ছে না এবং কিছু উন্নতি তো আমি দেখতে পাচ্ছি না এবং বহু চাকরিতে অ্যাপ্লাই করছি এবং সেখানে তো আমার সেইভাবে কিছু উন্নতি হচ্ছে না এরপর আসি বেকারত্বের কথায় অবশ্যই সরকারি চাকরি যেহেতু না থাকছে তো বেকারত্ব বাড়ছে এবং আমি এখন যেহেতু আমি আমি নিজেকেও এখন বেকারই বলব তার কারণ হচ্ছে আমি সেভাবে কোনো কাজ করছি না এবং আমার হাতখরচ সমস্ত কিছুই আমি টুকিটাকি জিনিস দিয়ে চালাচ্ছি তো তাই আমি নিজেকে এখন বেকারই বলব